আমি আমার কার্যকলাপ ট্রাক করতে একটি স্মার্টওয়াচ ব্যবহার করি এবং যে স্মার্টওয়াচটার ধিরে অনেক রকম বৈশিষ্ট্য আছে তার মধ্যে সব থেকে ভালো আমার যে বৈশিষ্ট্যটি লাগে সেটি হল হৃদস্পন্দন স্মার্টওয়াচটির সাহায্যে আমি আমার হৃদস্পন্দন কখন বাড়ছে কখন কমছে কোন গতিবেগে চলছে সেটি বুঝতে পারি স্মার্টওয়াচের এর বৈশিষ্ট্যটি আমার সবথেকে বেশি ভালো লাগলো